হ্যালো আমি কি এলপিজি ডেলিভারি এজেন্ট সংস্থার সঙ্গে কথা বলছি হ্যাঁ আমি পনেরো তারিখে গ্যাস অর্ডার করে দিলাম আজকে আঠাশ তারিখ হয়ে গেল আমার গ্যাস এখনও বাড়িতে আসেনি কেন হ্যাঁ দেখছি তো আপনাদের এখানে ডেলিভারি হয়ে আছে কিন্তু এখনও আউট অফ ডেলিভারি হয়ে তো এখনও আসেনি কি ব্যাপার বলুন তো হ্যাঁ আমি রিফ্রেশ করেছি বহুত বহুক্ষণ থেকে চেষ্টা করছি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আপনাদের এটা আউট অফ ডেলিভারি হয়েছে এখনও আসেনি তাছাড়া আমি এর আগে গ্যাস অর্ডার করেছি আপনাদের কাছে বহুদিন থেকে আমি আপনাদের সার্ভিস ব্যবহার করছি এবং এক দু দিনের মধ্যে অর্ডার করার এক দু দিনের মধ্যেই চলে আসে কিন্তু এখনও দেখছি আসেনি আপনাদের গ্যাস আপনাদের যদি কোনও সমস্যা হয়ে থাকে বলুন আচ্ছা আগে দেখুন আপনাদের হুম বলুন হ্যাঁ দেখুন আপনাদের যে এজেন্সির হ্যাঁ আপনাদের এজেন্সির একটা ছেলেকে আমি দেখেছি সে কিন্তু এসে বড্ড বাজে ব্যবহার করে এবং আমি দেখেছি অনেক সময় সে আমার গ্যাসটা অনেক লেটে কিন্তু ডেলিভারি করছে তো আপনি আপনার কাছে আপনার এজেন্সিকে অনেকবার জানিয়েছি তারা কিন্তু এ বিষয়ে কোনও স্টেপই নেয়নি ফলে আপনি দেখুন যাতে ও এসে ভালোভাবে গ্যাস দেয় এবং ভালো ব্যবহারটা করে হুম দেখুন আপনাদের এজেন্সিতে বহু ছেলে কাজ করে কে কখন আসে কিন্তু মাঝখানে একজন এসেছিল সে করেছে ব্যাপারটা আপনারা যদি একটু খোঁজখবর নেন সে কেন এইটা করল তাহলে উপকৃত হব ব্যাপারটা হল অ্যাকচুয়ালি আমি তো বাড়িতে থাকি না ফলে আমার বাড়িতে এসে গ্যাসটা দিয়ে যেতে হয় সেই জন্য আমি আপ সম্পূর্ণভাবে আপনাদের ওপর নির্ভরশীল ফলে আপনারা এসে দায়িত্ব সহকারে যদি এসে যদি দেন হুম

হুম হুম হুম আচ্ছা ঠিক আছে